ভারতের সরকারি ভাষা হিন্দি এবং ইংলিশ এই দুটি ভাষাই ভারতের সরকারি ভাষা এবং দেশের অন্যান্য সাধারণ ভাষাগুলি হলো তামিল পাঞ্জাবি দ্রাবিড় বাংলা সংস্কৃত ইত্যাদি আরো প্রধান ভাষা রয়েছে আমাদের দেশে জনঘনত্বপূর্ণ হওয়ায় ফলে দেশের বিভিন্ন ভাষাভাষীর মানুষকে লক্ষ্য করা যায় আমরা তামিল পাঞ্জাবি দ্রাবিড় বাঙালি প্রভৃতি মানুষের মধ্যে বসবাস করে থাকি যেহেতু আমাদের দেশ জনঘনত্বপূর্ণ এবং ঐক্যের দেশ আমরা বিভিন্ন ভাষাভাষি মানুষের সাথে বসবাস করি আমরা তাদের ভাষা সম্পর্কেও জানতে পারি এবং আমাদের বাংলা ভাষা সম্পর্কেও বলতে পারি এর ফলে আমাদের মধ্যে যে ভাষাগত সম্পর্ক এবং যে ভাষাগত বৈচিত্র্য দেখা যায় তার মধ্যে আমাদের এই দেশে অনেক প্রভাব ফেলে এবং ঐক্যের বন্ধনে আরো দৃঢ় করতে সাহায্য করে